আগে বৈদেশিক অর্থনীতি ভারতের মধ্যে বারণ ছিল এতে ভারতেই উৎপন্ন হতো যেসব কাঁচা মাল কিংবা র্য মেটিরিয়াল সেইসব জিনিসগুলোরই দাম ভারতে তুঙ্গে একদম এতে এতে ভারতের লোকেরা ভারতীয় জিনিস ব্যবহার করায়

ব্যবহার তো করতো কিন্তু যাদের মধ্যবিত্ত পরিবারের বাড়ির লোকেরা এইরকম জিনিস অর্থের পরিমাণ বেশি হওয়ায় এরা কিনতে পারত না এতে খুবই অসুবিধা হত এরপর আস্তে আস্তে বৈদেশিক অর্থনীতি ভারতের মধ্যে প্রবেশ করায় প্রায়ই জিনিসেরই দাম কমেছে এখন এতে খুবই সুবিধা হয়েছে এবং আস্তে আস্তে উন্নতির দিকে ভারত এগিয়ে যাচ্ছে যেমন এখন ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক যেমন ফোনপে ভারতপে বিভিন্ন রকমের পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে এতে কেউ যদি কোনোরকম বাড়ি থেকে পার্স নিয়ে যেতে ভুলে গেলেও তার মোবাইল মাধ্যম দ্বারা ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক দ্বারা যেকোনো জায়গায় কোনো কিছু পেমেন্ট করতে পারে এতে সবথেকে ভালো উপায় হচ্ছে যেমন কোথাও কিছু কিনতে গেলাম বা কোনোরকমের দুর্ঘটনা ঘটল এতে ডিজিটাল পেমেন্ট দ্বারা পেমেন্ট করলে অনেক কিছু অনেক খুব সহজেই করা তো যায় যা আগে করা হয়নি কখন